হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ কেমন কেমন আছি অনেকদিন ফোনে কথা হয়নি বল আমিও কয়েকটা দিন ব্যস্ত এমনি ঠিকই আছে চলে যাচ্ছে আমার একটু মাঝে অসুবিধা হয়েছিল তো এখন ঠিক আছি

হ্যাঁ এমনি ঠিকই আছে লাস্ট আমি একবার ডাক্তারকে চেকআপও করেছি ঠিকই আছি এখন আচ্ছা রেজাল্ট কেমন হলো বাহ্ বাহ্ খুব ভালো লাগল খুব ভালো আসলে আর একটু পরিশ্রম করতে হবে আমার ভাবনা কিন্তু তোকে নিয়ে অনেক বড় ভাবনা আছে আমার ভাবনার সঙ্গে স্বপ্নও খুব বড় স্বপ্ন আছে তোকে এ নিয়ে একদম এবারে ভালো করে একটু প্রস্তুতি নিয়ে তুই পি এইচ ডিটা যদি করে ফেলিস না আমার খুব ভালো লাগবে কারণ আমি ভেবেছি যে এই এন জি ও সেক্টরেও বা যে বেশ বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে এরাও কিন্তু এখন এই ধরনের মানে বড় রকমের যোগ্যতার তারা চাইছে আর কি তো সেখানে সরকারিভাবে যদি নাও কিছু হয় বেসরকারি ভাবেও কোথাও না কোথাও একটা কাজের সুযোগ হয়ে যেতে পারে তো এখন প্রয়োজন কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে এটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক হ্যাঁ আচ্ছা যতটা দিন যাচ্ছে সে তো বুঝতেই পারছিস আর তোর তো দেখ সব দিকে এখন একটা জটিল পরিস্থিতির দিকে দেশ রাজ্য যাই বল না কেন একটা জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে হ্যাঁ তো এমনি সব ভালো আছি তো তোর এমনি কোনো অসুবিধা নেই তো আচ্ছা আর যেটা বলতে চাইছিলাম যে হাতে টাকা পয়সা রয়েছে তো আর না হয় যদি বলিস তাহলে আমি পাঠিয়ে দিতে পারি কিছু টাকা পয়সা আচ্ছা আচ্ছা তোকে আমি কয়েকদিন ধরে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি কিন্তু বলা হয়ে ওঠেনি একটা ছেলে আমাদের বাড়িতে যোগাযোগ করেছিল তো আমার এই মুহূর্তে আমিও সিদ্ধান্ত নিইনি আগে তোর কাছ থেকে আমাকে একটু জানতে হবে যে তুই মানসিকভাবে কি প্রস্তুতি আছি বিয়ের ব্যাপারটা নিয়ে তাতে আমার কোনো না আমার দিক দিয়ে কোনো আপত্তি নেই কিন্তু ছেলে কিন্তু ভালো হতে হবে তুই তো একটা একটা এ ম্যাচিওরিটি তোর তো এসেইছে আমার তোর উপরে ভরসা আছে বিশ্বাসও আছে তুই সেই দিকে মানে খারাপভাবে ইয়ে নিবি না তো সেটা আমার তোর উপরে আস্থা আছে তুই নিজের মতো করে ভাববি কেবল আমাকে একটু জানাস আর তার সঙ্গে আমি একটু কথা বলে নিতে চাই যে ঠিক তোর যোগ্য কি না এই ব্যাপারটাই শুধু আমাকে একটু দেখতে হবে আর সে অবশ্যই অবশ্যই সেদিকে একটু চোখ কান খোলা রাখিস বাবা হ্যাঁ ভালো থাকিস হ্যাঁ আর পড়াশুনার ওপরে অবশ্যই ধ্যান পড়াশুনাকে কিন্তু চালিয়ে যেতে হবে উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই এটা আমি আমার নিজের জীবনে জেনেছি তুই তো চেষ্টা করে যাচ্ছিস আমাকে ভালো লাগে তোর সবদিকটা আমার ভালো লাগে তোকে আমার তোর উপর আমার খুবই আস্থা আছে ঠিক ভালো থাকবি হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক ঠিক আছে তুই ভালো থাকিস বাবা হ্যাঁ ঠিক ঠিক আছে